আমি পৌলমি কর্মকার বলছি আপনি কি বর্ণালী কর্মকার বলছেন আপনি তো সেলাই করেন হ্যাঁ সেলাই করাবো তাহলে আমি একটা বান্ধবীর কাছ থেকে আপনার নাম্বারটা পেলাম তো আমি সেলাই করাতাম তাহলে না আর একটু ডিটেলসে বলে দাও কোথায় মানে হ্যাঁ হীরাপুরটা চিনি তারপরে আচ্ছা আমি আমি তাহলে একটা লেহেঙ্গা একটা ব্লাউজ পিস একটা ব্লাউজ পিস একটা লেহেঙ্গা আর চারটে শাড়ির ফলস পিকো আর এটা চুড়িদার বানাতাম আপনি কত করে নেন হুম আচ্ছা এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে একটু কম করো অ্যাডজাস্ট করুন বলুন কি বলছেন তিনশো টাকা লেহেঙ্গাতে একটু কম করুন তিনশো টাকায় আড়াইশো টাকা একটু কম করুন করে হ্যাঁ আপনি আমি শুধু এইগুলো এখন নিচ্ছি পরে আবার যাবো আপনার কাছেই দেখি ভাবছি পরশু যাব আপনি ফ্রি আছেন আচ্ছা

আমি আসানসোল থেকে

ঠিক আছে কিছু না বুঝতে পারলে অসুবিধা হলে আপনাকে ফোন করবো ঠিক আছে ঠিক আছে রাখুন হুম